পর্যটকদের সঙ্গে কথা বললে বা তাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি যার জন্যে মানে পর্যটকদের সঙ্গে যোগাযোগ আমার খুবই পছন্দের কোনো সবাই তো আর সবটা জানে না আমি হয়তো কোনো একটা জায়গা গেলাম সেখানকার সব জিনিসটা ঘুরে দেখলাম সেই সম্বন্ধে জানলাম কিন্তু আমার সেই জানাটা সব জানা নয় এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের অজানা থেকে যায় সেই জিনিসগুলো সম্পর্কে আমরা হয়তো ভেবে উঠতে পারি না যে না এটাও হতে পারে তো সেই জায়গাতেই হয়তো আমার অন্য কোনো এক পর্যটকের সঙ্গে আলাপ বা পরিচয় হলো তো তার কাছ থেকে হয়তো সেই সব জায়গাটা সম্পর্কে বা যে পর্যটন কেন্দ্র যার জন্য বিখ্যাত সেই সম্পর্কে হয়তো আলোচনা করলাম তো তার কাছ থেকেও হয়তো এমন অনেক কিছু আমি জানতে পারলাম যেটা আমার অজানা ছিল তো সেইক্ষেত্রে তো একটা পর্যটকের সঙ্গে যোগাযোগ হলে মানে খুবই একটা ভালো ব্যাপার যে তার কাছ থেকেও অনেক কিছু অজানা জানা অজানা বিষয় আমি জানতে পারি আর এতে তো জ্ঞান প্রসারিত হয়ই কারণ তার যেটুকু জ্ঞান তা আমি হয়তো তার কাছ থেকে অনেকটা শিখতে পারলাম বা সেই সম্পর্কে আরও জানতে পারলাম বা সেই বিষয়টা নিয়ে আমি আরও গভীরভাবে সেটাকে চর্চা করতে পারলাম বা সেই জ্ঞানটা আমি আবার অন্যজনাকে সেই সম্পর্কে আরও বলতে পারলাম তারও জ্ঞান বাড়ল তো এইভাবে একটা বিষয় সম্পর্কে যখনই একজনার কাছ থেকে জানা যাবে তো সেই বিষয়টা আরও গভীরভাবে আমরা সেই বিষয়টা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব তো সেইক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে মানুষের উচিত আরেকটা মানুষের কাছ থেকে কিছু শেখা তাতে সে পর্যটন কেন্দ্রের মানুষ হোক বা অন্য কোনো যা যে কোনো মানুষেরই উচিত অন্য মানুষের কাছ থেকে কিছু শেখা তো সে তো পর্যটকদের তো অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারলে তো আরও ভালো তার জ্ঞান আমার অনেক উপকারে লাগবে বলে আমার মনে হয়